আমি সাইবার গুন্ডামি এবং সমাজ মাধ্যম ট্রোলিং সম্পর্কে সচেতন কারণ এগুলির মাধ্যমে মানুষ অনেকটা ক্ষতি করে ফেলে এ হচ্ছে মানুষকে প্রভাবিত করতে হলে এটা আমি এটাই বলব যে এই সমস্যার মোকাবিলা করতে হলে আপনাকে এ পাসওয়ার্ড যেটা থাকে না সেটাও খুব শক্ত পাসওয়ার্ড দিতে হবে যেটা সহজে কেউ ও ক্র্যাক না করতে পারে তা এটাই বলব যে মানুষ এমন একটা কঠিন পাসওয়ার্ড দেওয়া বা মানুষের পক্ষে জানা সম্ভব নয় যেরকমই সেরকমটাই দিতে হবে আর পাসওয়ার্ড দেওয়াটা খুবই জরুরি আর আমি একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যেটা আমি হচ্ছে একবার একটা অ্যাপ খুলেছিলাম যেটার মাধ্যমে এ হচ্ছে আমি কাজ করতাম তো সেটা হচ্ছে কোনোভাবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে কেউ হ্যাকিং করে নিয়েছিল এবং সেখান থেকে সমস্ত নথি ডিলিট করে দিয়েছিল যার জন্য আমাকে খুব প্রবলেমে পড়তে হয়েছিল যে আবার সেটাকে হচ্ছে আমাকে হ্যাকিং করে নিয়েছিল বুঝতেই একটু টাইম লেগেছিল তারপর বোঝার পর আমি সেটা আবার ঠিক করি তারপর আমি আবার সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই এবং অন্য পাসওয়ার্ড দিতে আমি তারপর আবার অ্যাপটা ইউজ করতে পারি